আমি বর্ধমান শহরে একটি দোকান থেকে শেভিং ক্রিম নিয়ে এসেছিলাম শেভিং ক্রিমটি খুব সুন্দর খুব গন্ধটাও ভালো এবং খুব স্মুদলি দাড়ি কেটে যায় এবং খুব নরম হয় চামড়াটা এটা ব্যবহার করে আমি খুব মানে ভালো উপভোগ করছি